পর্যটকরা যখন আমাদের মানে ঘুরতে আসে আমাদের এখানে তখন নানা ধরনের বাসস্থান মানে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় যেরকম বাসস্থান খাবার ভ্রমণ আবহাওয়া কারণ সবসময় তো সব জায়গায় পরিস্থিতি এক থাকে না যেমন সমুদ্র এলাকায় যদি কেউ ঘুরতে যায় হঠাৎ যদি আবহাওয়া খারাপ হয় তখন তাদের ঘোরার যে মানে মজাটা বা ঘোরার যে এনজয়মেন্টটা সেটা শেষ হয়ে যায় আর আবহাওয়ার সূত্রে যেহেতু সমুদ্র সেহেতু আবহাওয়ার সূত্রে আমরা বাইরে থাকতে পারি না সমুদ্রে ঢেউ হয় যখন তখন ওটা কিছু বলার থাকে না তার ওপরে আমাদের যে পাহাড় আছে পাহাড়গুলোতে যখন আমরা ঘুরতে যাই পাহাড় বলতে এখানে দার্জিলিং দার্জিলিংয়ে আমাদের পাহাড়ে যখন আমরা ঘুরতে যাই তখন সেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে মানে দার্জিলিংয়ে যে সান পয়েন্ট বলে একটা জায়গা আছে সেখানে যখন সূর্যটা ওঠে সেখানে যখন আমরা সূর্য দেখি সূর্য দেখার মতো যে সৌন্দর্যটা দেখা বা সানসেট দেখার মতো যে সৌন্দর্য সে সৌন্দর্যটা উপভোগ করতে পারি সেখানে চা বাগান আছে সেখানেও আমরা খুব ভালো পর্যটক স্থান কিন্তু যখন সেখানে আবহাওয়া খারাপ হয় মানে বৃষ্টি হলে ওখানে যেহেতু পাহাড়ি এলাকা যখন তখন ধস ধস নামে এইটা একটা বিপদের সম্মুখীন হতে হয় আর বাসস্থান আর ঘোরার ক্ষেত্রে অনেক সময় খাবারের যেহেতু আমরা যেসব জায়গায় ঘুরতে যাই অনেক সময় আমরা জঙ্গল মানে নর্থ বেঙ্গল সুন্দরবন যখন ঘুরতে যাই সেই জায়গায় আমরা যেরকম মনমতো খাবার চাই আমরা যখন দেশের বাইরে মানে কাশ্মীর যেমন আরও অন্য লাদাখ এই সব জায়গায় ঘুরতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের খাবারের সমস্যা হয় যেহেতু আমরা সে বাঙালি যেহেতু আমরা বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত কাশ্মীর মানে বাইরে গেলে তখন কী হয় বাইরে ওখানে ওদের খাবারটা আলাদা ধরনের তখন আমাদের একটু মানিয়ে নিতে অসুবিধা হয় ওখানে বাসস্থান অনেক হাই মানে হাই হাই রেটের পাওয়া যায় মানে অনেক দাম সেসব বাসস্থান মানে ফ্ল্যাট যেগুলো হয় সেখানে আমরা কিছু বিপদের সম্মুখীন হই সেখানে অনেকটা আমাদের ঘুরতে হয় ঘুরে ফিরে তার পরে গিয়ে আমাদের অনেক কষ্ট করে মানে তার পরে আমাদের ঘুরে ফিরে গিয়ে তাই ঢুকতে হয় এটা আমাদের সম্মুখীন হতে হয় তাছাড়াও এরকম একটা আমি আমার জীবনের ঘটনা বলি যখন আমি একবার এই রিসেন্ট দুমাস হচ্ছে কাশ্মীর গিয়েছিলাম ট্রেনে আর ট্রেনে যখন গেলাম তখন ট্রেনে সময় লেগেছিল আমার হচ্ছে প্রায় তিন দিন ওখান থেকে আমি গাড়িতে করে যথারীতি আমাদের হোটেলে পৌঁছাই মানে হোটেলের উদ্দেশ্যে বেরোলাম বেরোনোর পর হোটেল তো পাওয়া যাচ্ছে না একটা বাসস্থান তো দরকার ঘুরতে যাওয়ার জন্য বাসস্থান দরকার সেখানে গিয়ে আমরা হোটেল খুঁজে পাচ্ছিলাম না খুব কষ্ট করে যা হোক একটা খুঁজে পেলাম তাও প্রচুর দাম বলছিল সেখান থেকে আমরা বেরোলাম বেরিয়ে তার পরে একটা একটা থেকে দুটো এরকম চেঞ্জ করে তিন তৃতীয়টা জায়গায় গিয়ে তাই আমরা একটা হোটেল পেলাম যেখানে ভালো থাকারও জায়গা আছে আর ভালো সব কিছু এরকম ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় তার পরে সেখানে গিয়ে খাবার দাবারের প্রচুর সমস্যা ছিল তারা আলাদা ধরনের খাবার কাশ্মীরে ওদিকে এমন খাবার আর মানে তারা ভাতটা সেরকম একটা খায় না মানে তাদের খাবারটা পুরো সম্পূর্ণ আলাদা যেহেতু আমরা রান্নি নিয়ে গিয়েছিলাম এখান থেকে আমাদের কোনো সমস্যা হয়নি তো আমার ক্ষেত্রে আমার মতামত বলতে যদি চান আমি একটা মতামত সাজেশন দিতে পারি যে যারা বাইরে ঘুরতে যেতে যায় মানে আমাদের যেমন কাশ্মীর দূরে দূরে তারা তারা যদি একটু মানে সাথে করে মানে এদের নিয়ে সাথে করে ওই মানে নিজেদের খাবারের জন্য যে রান্নি বলে তাদের যদি নিয়ে যায় তাদের তাহলে খাবারের কোনো সমস্যার সম্ভব মানে সমস্যায় পড়তে হয় না কিন্তু অনেক ক্ষেত্রে এরকম আছে যে মানে সমস্যা বাইরে যদি আপনারা যান তাহলে সমস্যায় পড়তেই হবে বাসস্থান বলুন যাই বলুন সেক্ষেত্রে আমার মত যে আপনারা যদি যার উপযুক্ত যথাযথ মানে আগে বাড়ি থেকেই যাওয়ার আগে আপনারা আগে আবহাওয়া ঠিক দেখে নিলেন আর সাথে করে রান্নি রান্নি যারা রান্নি একটা বাঙালি রান্নি নিয়ে গেলেন যারা বাঙালি যারা নন বেঙ্গলি তাদের তো কোনো সমস্যা নেই তারা নিজেদের মতো করে চলতে পারে এক্ষেত্রে আমি এটা তো আমার জীবনে একটা বড় ঘটনা আমি ঘুরে এসেছিলাম সেখানে হ্যাঁ আর একটা কথা যেখানে কাশ্মীরে গিয়ে সেখানে গিয়ে আমি কী মানে আবহাওয়া খারাপের জন্য এটা যেহেতু আমাদের আমরা এই পশ্চিমবঙ্গে থাকি একরকম আবহাওয়া কাশ্মীরে আরেকরকম ওখানে আবহাওয়া খারাপের জন্য আমার প্রচুর শরীর খারাপ করেছিল সেখানের আবহাওয়ার আমাদের মানিয়ে নিতে প্রচুর সমস্যা হচ্ছিল এরকম অনেক মানুষ আছে যাদের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য মানিয়ে নিতে প্রচুর সমস্যা হয় এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না তো আপনারা আগের থেকে বাড়ির থেকে আগে বাড়ি থেকে সব কিছু সঠিকভাবে জেনেই বেরোবেন এটা আমার সাজেশন